আগামী দুই পাঁচ দুহাজার তেইশ তারিখে আমি চক বাজার থেকে টামনা যাওয়ার জন্য একটা ক্যাব বুক করতে চাই আমি আমার পরিবারের তিনজন সদস্যকে নিয়ে ভ্রমণ করতে চাই আমি কি আমার প্রমো কোড ব্যবহার করে কোনো ছাড় পেতে পারি